প্রত্যেক মানুষেরই কোনো না কোনো প্রিয় ঋতু থাকে আমাদের ছয়টি ঋতুর মধ্যে স্বাভাবিকভাবেও আমারও একটা প্রিয় ঋতু আছে যদিও আমার শীতকাল ভালো লাগে কিন্তু শীতকাল খুব একটা বেশি ভালো লাগে না কারণ সেখানে দরিদ্র মানুষদের খুবই কষ্ট হয় এবার যারা দরিদ্র তাদের প্রত্যেকটা ঋতুতেই কষ্ট সমানভাবেই হয় সেটা বড়ো কথা নয় কিন্তু ব্যাপার হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ঋতু হচ্ছে বর্ষাকাল তার কারণ প্রথম কারণ হচ্ছে বর্ষাকালের বৃষ্টি হয় বৃষ্টি আমার খুব পছন্দের একটা জিনিস বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে বৃষ্টিতে বৃষ্টি দেখে বাড়িতে বসে কিছু ভাবতে আমার খুব ভালো লাগে এটা খুব রোমাঞ্চকর বলে আমার মনে হয় তাছাড়াও এই বর্ষাকালেই আমার জন্ম শ্রাবণ মাসে সেই জন্যে আমার আরেকটা কারণ হচ্ছে বর্ষাকালকে প্রিয় ঋতু বলার